অনেক গায়কের লাইভ শুনেছি এ বিষয়ে আমার অভিজ্ঞতাটাও ছিল যথেষ্ট রোমাঞ্চকর আমি এছাড়াও বিভিন্ন সম্প্রচারের মাধ্যমে যে সমস্ত রিয়েলিটি শো হয় গানের ক্ষেত্রে সেই রিয়ালিটি শোগুলোতে একটি মেয়েকে একটি গায়িকাকে গাইতে শুনেছিলাম তার নাম ছিল সম্ভবত নিবেদিতা নাথ আসামের সে সেবার হয়তো চ্যাম্পিয়ন হতে পারেনি ফার্স্ট রানার আপ হয়েছিল কিন্তু তার গান আমাকে এত বেশি প্রভাবিত করেছিল যে সেই গানের সুর কথা এবং মেয়েটির আদল এখনো পর্যন্ত আমাকে তাড়া করে বেড়ায় এবং আগামী দিনে এই গায়িকার কে লাইভ শোনার যদি কোনোদিন সুযোগ ঘটে এটা আমার কাছে পরম পাওয়া হবে আমি সেই আগ্রহে সেই অপেক্ষায় অধীর আগ্রহে থাকলাম